আমি আমার বাড়ির পাশের দোকান থেকে দুটি পেন কিনেছিলাম অগ্নি জেল একটি কালো আর একটি নীল আমি পেন দুটি সেদিন রাত্রে বই পড়ার সময় ব্যবহার করছিলাম পেন দুটি কালি পড়ছিলো না ডট ডট কালি পড়ছিলো এবং পেন দুটি খুবই খারাপ পেন এবং পেনের মধ্যে কোনো দুটিই ভালো ছিলো না তাই অগ্নি পেন খুবই বাজে পেন অগ্নি কম্পানির